আমি সাধারণত আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করি তো আমি সাধারণত আমি মুসলিম যদিও তো তার জন্য কোনো যায় আসে না তো আমরা হিন্দু মুসলিম আমরা খুব সুন্দরভাবে বসবাস করি তো যাতে কোনো ঝগড়া বিবাদ ঝামেলা না যেন হয় তো সেইভাবে আমরা একই সঙ্গে মেলামেশা মিলেমিশে একই পাড়ায় একই সঙ্গে প্রায় কাছাকাছি আমাদের এখান থেকে হিন্দু পাড়া বেশিটা দূরত্ব নয় খুব কাছাকাছি তো ভালোভাবে থাকার চেষ্টা করি খুব সুন্দরভাবে বসবাস করি আমরা তো তাদের তাদের সঙ্গেও আমাদের বন্ধুত্ব আছে এবং আমাদের সঙ্গেও তাদের বন্ধুত্ব আছে তো এ কারণে তাদের কোনো অনুষ্ঠান হলে আমরা তাহা আমাদেরকে তারা ইনভাইট করে এবং আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরাও তাদেরকে ইনভাইট করি তো ইনভাইট করি তো সেই কারণে আমাদের মধ্যে অনেক বন্ধুত্ব অনেক মিল আছে তো এবার আমরা তাদেরকে আমরা আমাদেরই রোজা হয় রমজান মাসে রোজা হয় ইফতারই করি আমাদের ইফতার ইফতার পার্টি হয় তো ইফতার পার্টি থেকে আমরা তাদেরকে বলি তারাও আসে হ্যাঁ তারা খাওয়ান দওয়ান করে আসে এবং আমাদেরকে যে আমাদের রোজার ঈদ হয় ঈদেতেও তাদেরকে আমরা ইনভাইট করি তারা ঈদেতেও আসে খাওয়া দাওয়া করে প্রায় ভালো বন্ধুত্ব এবং তাদের যে বছরের তাদের যে বছরের শেষে দুর্গাপূজা হয় তাদের বড় পূজা দুর্গাপূজা খুব সুন্দর দুর্গাপূজা তো দুর্গাপুজোতে আমাদেরকেও ইনভাইট করে আমরাও যাই বন্ধুবান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে বন্ধু বান্ধব থাকে বা পরিচিত পরিজন থাকে তো যাই গিয়ে আমরা তাদের দুর্গাপুজো থেকেও ঘুরে আসি তো তাদের দুর্গাপুজোও ভালো লাগে আমাদের কলকাতায় বড়ো প্যান্ডেল করা হয় বড়ো গেট করা হয় খুব সুন্দর ঠাকুরকে সাজানো হয় তো আমরা সকলে প্রায় দেখে থাকি কলকাতায় বড়ো ওগুলো ভালো লাগে খুব তো খুব সুন্দর লাগে তাদের বাড়িতেও আমরা যাই গিয়ে খাওয়া দাওয়া করি খাওয়ান দাওয়ান করি করে আবার আমরা বাড়ি চলে আসি তো খুব সুন্দর বন্ধুত্ব হিন্দু মুসলিম এরকম মিলেমিশে থাকা খুব সুন্দর এটা খুব ভালো হিন্দু মুসলিম মিলেমিশে থাকা তো ঝগড়া বিবাদ না যেন হয় তাদের ঝামে কোনো ঝামেলা সৃষ্টি না যেনো হয় তো সেই জন্য আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি তো এরকম সকলকে বলি যে ভালোভাবে হিন্দু মুসলিম ভালোভাবে বসবাস করো এই জন্য সকলকে বলা হয় ভালোভাবে বসবাস করো ভালোভাবে মিলেমিশে থাকবে বন্ধুত্ব